পৃথিবী আগের থেকে অনেক উন্নত হয়েছে পৃথিবীতে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে মানুষজন তাদের বুদ্ধির পরিচয় দিয়েছে মানুষ তাদের বুদ্ধি দিয়ে বিভিন্ন টেকনোলজি আবিষ্কার করেছে যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হাতের কাছে আছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সমস্ত কিছু সহজ হয়ে উঠেছে যা কিছু আমরা আগে পারতাম না তা এখন আমরা টেকনোলজির মাধ্যমে এ করতে পারি পৃথিবী সত্যি অনেক উন্নত হয়েছে পৃথিবী থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে গেছে বিজ্ঞানীরা বিজ্ঞানের মাধ্যমে গবেষণার মাধ্যমে চালিয়ে যাচ্ছে তাদের কাজ তারা আরো পৃথিবীকে উন্নত করার জন্য আরো নতুন নতুন টেকনোলজি ব্যবহার কচ্ছে এখনকার দিনে মোবাইল ফোন কম্পিউটার সমস্ত কিছু এখন আমাদের সামনে চলে এসেছে যা আগে থাকে নি কিন্তু এখন সেসবের মাধ্যমে আমাদের জীবন সত্যি অনেক এগিয়ে নিয়ে গেছে এবং পৃথিবী সত্যি অনেক উন্নত হয়েছে